হ্যালো হ্যাঁ বলছিলাম যে আপনার স্টল আছে শুনলাম ও হুম আমরা বন্ধুরা মিলে সবাই মিলে যেতাম আর কি ওই আপনার দোকানে শুনলাম হ্যাঁ হ্যাঁ শুনলাম ওইখানে ওইটাই নাকি সবথেকে ভালো খাওয়া দাওয়া ওইখানে হয় আর কি ওই জন্য ফোনটা করলাম আর কি না না হুম না না শুনলাম সবাই বলছে ওইখানে ভালো হয় আমি কী কী পাওয়া যাবে ওইখানে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা তো শুনলাম যে ওইখানে ভালো হয় ওই জন্য ফোনটা নাম্বারটা দিল একজন বলছে যা ফোন করে যাবি তাহলে ওইখানে পেয়ে যাবি

আচ্ছা দামগুলো বলা যাবে এগরোলের দামটা

ওই এগরোল চাউমিনটাই খাব আর কি ওইখানে ওইগুলোই ভালো হয় বলছে ওই দোকানটায় দিয়ে আমরা জানতে পারলাম দিয়ে তো ফোনটা দিয়ে ওই জন্য ফোনটা করলাম আপনাকে না পাঁচজন যাব হ্যাঁ তারপরে এখান থেকে যাওয়া অত দূরে একটু দেখে

আজকে সন্ধ্যেবেলা যাব আজকে সন্ধ্যেবেলা যাব

কটা অব্দি দোকান খোলা থাকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম